দশ দিন আগে আমি একটা ব্যাগ কিনে আসানসোল বাজারে গিয়ে প্রভাস কাকুর কাছ থেকে একটা ব্যাগ দেখেই আমার প্রথমত চোখে লেগে যায় সেই ব্যাগটাকে আমি দেখে পরেই কিনার সিদ্ধান্ত নি এবং কিনে কিনে আনি বাড়িতে প্রথমত ব্যাগটা খুব সুন্দর দেখতে আমার প্রথমেতেই দেখেই ভালো লেগে যায় এবং দাম জিনিস হিসেবে দামটাও ঠিক মতো নেয় কাকু তারপর ব্যাগটা বাড়িতে আনি বাড়িতে নিয়ে এসে দেখি ব্যাগের ভিতরে ল্যাপটপ রাখার জায়গা আছে তারপরে তো আবার বোতল রাখার সমস্ত কিছু ভালো আছে ব্যাগের চেনটাও ঠিক সেই রকম হিসেবেই ভালো আছে আমি আবার চাইবো আবার পরবর্তীকালে আবার সেই রকমই ব্যাগ নিতে